নদিয়া জেলার স্থানীয় সরকার এবং রাজনৈতিক কাঠামো খুবই ভালো তার কারণ হলো এই নদিয়া জেলার যে প্রশাসনিক বিভাগ সেই বিভাগ সব সময়ই জনগণের জনকল্যাণমূলক কাজই করে আর মানুষের পাশে সব সময় ভরসা দেওয়ার জন্যই প্রশাসনিক বিভাগ বহু পুরস্কারও অর্জন এবং সম্মানও পেয়েছে সেই জন্য নদিয়া জেলার স্থানীয় সরকার ও রাজনৈতিক কাঠামো এই প্রশাসনিক বিভাগ মানে পুলিশ থানা এইসব এমার্জেন্সি এইসব জিনিস খুবই ভালো সুবিধা পাওয়া যায় এবং সব সময় মানুষেরই পাশে আছে আর নির্বাচন কর্মকর্তারা তো খুবই ভালো কারণ মানুষ তাদেরকে ভালোবাসেন সেই জন্যই তারা নির্বাচিত কর্মকর্তা হয়েছে কারণ মানুষের পাশেও সেই নির্বাচন কর্মকর্তারা সব সময়ই দাঁড়িয়ে থাকে এবং তাদেরকে ভরসার আলোই দেখায় আর রাজ্য জাতীয় সরকারের প্রতিনিধিত্ব তো আছেই তারা তো সব দিনই মানুষকে ভালোই বোঝায় আর সব সময় মানুষেরই পাশে থাকার চেষ্টাও করে এবং সময় অসময় পাশেও থাকে আর আমি এই জেলার একজন বিধায়কের নাম বলতে পারি সেই বিধায়ক মহান বিধায়ক শ্রী শম্ভু গোস্বামী তিনি তো মানুষের উন্নতির জন্য মানুষের ভালোর জন্য তার সব কিছু সে উজাড় করে মানুষের পাশে দিয়ে দাঁড়িয়ে থাকে আর এই জেলার কাজ নিয়ে আমি খুবই খুশি তার কারণ হচ্ছে এই সরকার যে সরকার আছে এখন সে এই জেলায় সব সময়ই মানুষের পাশে আসে এবং সেখানকার উন্নতি সে চিকিৎসা ক্ষেত্রই হোক যাতায়াত বা মানুষের প্রয়োজনীয় কোনও দ্রব্য সব সব কিছুই দিয়ে এখানকার মানুষের মন জিতে রেখেছে সেই জন্যই এই সরকারকে সবাই ভালোওবাসেন আর এই জেলায় একশো সাতচল্লিশটি গ্রাম তো আছেই আর অনেকগুলি গ্রাম পঞ্চায়েতও আছে আর তার মধ্যে এগারোটি পৌরসভাও আছে আমি তো পৌরসভায় দু নম্বর ওয়ার্ডে বাস করি তো এখানে আমাদের এই পৌরসভাতে সব কিছুই পাওয়া যায় আর সব কিছুই মানুষ পেয়ে যায় ঠিক সময় মতো আর বাকি গ্রামগুলোও সমানভাবে উন্নতি হয়ে এসেছে কারণ সেখানেও সেই গ্রাম বা গ্রাম পঞ্চায়েতের দিকেও এখানকার সরকার মানে নদিয়া জেলার সরকার খুব ভালোই গুরুত্ব দিচ্ছে এবং মানুষের পাশে আছে এবং মানুষের ভরসা জিতেই আছে সেই জন্য আমি এই নদিয়া জেলার স্থানীয় সরকার এবং প্রশাসনিক বিভাগকে এবং চিকিৎসা ডাক্তার কেন্দ্রগুলিকেও আমি অশেষ ধন্যবাদ জানাই তার কারণ এই সরকার বা সবকিছুই আমাদেরই পাশে আছেন মানুষের জন্যই সবকিছু হয়েছে আর মানুষেরই পাশে আছে